কৃষি জমিতে এখন উন্নত ধরনের পাম্প চাষ করার নতুন যন্ত্রপাতি ট্রাক্টর এসব ব্যবহার করা হয় আগেকার দিনের চাষিরা নিজেরা লাঙল চালিয়ে জমি চাষ করতো কিন্তু এখন নতুন নতুন পদ্ধতি আসাতে তাদের অনেক সুবিধে হয়েছে এবং এর ফলে তারা অনেক বেশি জমি কম সময়ে চাষ করে নিতে পারে এবং এখনকার মানুষ কীটনাশক আগাছানাশক এসব ব্যবহার না করে বেশি জৈব সার ব্যবহার করছে যাতে মাটির মান না কমে যায় মাটিতে কীটনাশক আগাছানাশক বিভিন্ন ধরনের কেমিকেল জাতীয় সার ব্যবহার করার ফলে মাটির গুণগতমান অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে মাটিতে পুষ্টি থাকছে না এই এই অসুবিধা থেকে বেরোনোর জন্য এখনকার মানুষ যত পারছে জৈব সার গোবর ইত্যাদি দিয়ে নিজের চাষ করার চেষ্টা করছে যাতে মাটির মানও না নষ্ট হয় এবং গাছপালাও যেন ঠিকঠাকভাবে ফলতে পারে এবং এইসব তথ্য তারা বিভিন্ন বই পড়ে তারপরে ওয়েবসাইট থেকে জানতে পারে